আমি একবার জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে বিভিন্ন রকম পাখি দেখেছিলাম সৌভাগ্যক্রমে একটা টিয়া পাখি দেখেছিলাম তো সেই শয়া টিয়া পাখিটা ক দেখছিলাম সে উড়ে উড়ে যাচ্ছিলো কিন্তু তার একটা দেখছিলাম সে মানে সেইভাবে যাওয়ারও চেষ্টা করছিল না তাকে মিঠু মিঠু বলে ডাকতে সে দেখলাম থমকে গেল এবং তার পাশে গেলাম তাকে ফটো তো সুন্দর করে তুললাম সে গায়ে হাত দিতে পারিনি কিন্তু মনে হয় তার কারোর বাড়ির পাখি পোষা পাখি হবে হয়তো তো যাই হোক মিঠু বলে ডাকলে সে সাড়াও দিচ্ছিলো এবং তাকাচ্ছিল বেশ মানে সে এনজয় করছিলো যে তার নামটা কেউ ধরে ডাকছে তার সে হয়তো ভাবছিলো তার সেই পোষ্য মালিক যিনি যিনি ছিলেন তারা হবে হয়তো যা আমার ফটোটা তুলতে সুবিধা হয়েছিলো সেটা আমি গুছিয়েও রেখেছি ফটোটা খুব সুন্দর করে